পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্যসেবা এবং সামাজিক অবলম্বন মর্যাদার দিক থেকে অনেকটাই আগের থেকে উন্নত বলে আমি মনে করে থাকি এই জেলায় আগে বয়স্ক মা বাবাদেরকে নিয়ে বাইরে ডাক্তার দেখাতে যেতে হত বাইরে বলতে খুব একটা বাইরে নয় শহরে প্রায় গ্রাম থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু এখন আমাদের স্বাস্থ্যসেবা এতটাই উন্নত সামাজিক অবলম্বনের দিক থেকেও এতটাই উন্নত যে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রায় স্বাস্থ্যসেবা গড়ে উঠেছে এছাড়াও কিছু কিছু গ্রাম নিয়ে একেকটি জায়গায় একেকটি গ্রামীণ হসপিটাল গড়ে উঠেছে সেই হসপিটালে আমাদের পাশ করা ডাক্তারা এমবিবিএস কিংবা গাইনো ডাক্তার কিংবা দাঁতের ডাক্তার কিংবা চোখের ডাক্তার কেউ না কেউ চব্বিশ ঘণ্টা করে ডিউটি দেয় তাতে আমাদের বয়স্ক মা বাবাদের অনেক সুবিধা হয়েছে আগে পশ্চিমবঙ্গে বয়স্ক মাবাবাদেরকে সন্তানের উপরই পুরোটাই নির্ভর করতে হত কিন্তু সরকার এখন সমাজের জন্য বার্ধক্য ভাতা চালু করেছে ষাট বছর বয়স হয়ে গেলে বয়স্কদেরকে দিচ্ছে হাজার টাকা করে বার্ধক্য ভাতা সেই বার্ধক্য ভাতা নেওয়ার কারণে মনের দিক থেকেও অনেকটাই ভালো থাকে কারণ এই কিছু টাকা পাওয়ার জন্য তেনারা নিজেদের হাত খরচ নিজেরাই কিছু কিছু চালাতে পারে যেমন ওষুধ খরচ নিজেরা হয়তো একটু ঘুরতে যাবে হয়তো কিছু নেশা আছে সেইসব খরচ তাই আমি পশ্চিম মেদনীপুর জেলার এই স্বাস্থ্যসেবা এবং সামাজিক অবলম্বনের উন্নতি দেখেও নিজে খুব গর্ব অনুভব করি যে আমাদের জেলাও উন্নতি লাভ করেছে